আজ আমি দুপুর একটায় বৃন্দাবন থেকে কিছু খাবার হিরাপুর আমবাগানে আমার অ্যাড্রেসে অর্ডার করেছিলাম আমার খাবার এখনও পর্যন্ত সময় মত আমার ঠিকানায় আসে নি এবং ডেলিভারি পার্টনারও কেন ফোন তুলছে না আমার